আমি মাধ্যমিক দেওয়ার পরে যখন ইলেভেনে পড়ি তখন আমার একটি ছেলের সঙ্গে পরিচিতি হয় তারপরে আমি টুয়েলভে ওঠার পরে পালিয়ে গিয়ে সেই ছেলেটিকে বিয়ে করি তারপরে সেই ব্যাপারটি আমাদের বাড়িতে কেউ মেনে নেয় নি না ছেলের বাড়ি থেকে মেনে নিয়েছে না আমার বাড়ি থেকে মেনে নিয়েছে তারপর আমরা অনেক দূরে যাই দূরে গিয়ে কিছু দিন থাকি অনে কষ্টেশিষ্টে করে আমরা সংসার করি কিন্তু অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে আমি সংসারটি করি তারপরে ভাবলাম যে যেহেতু ওই ছেলেটাকে আমি বিয়ে করেছি আমাকে সব কিছুটাই মানিয়ে নিতে হবে তোর বাড়ি থেকে আমাকে না মানলেও তাদের বাড়ির লোকেদেরকে আমাকে মেনে নিতে হবে তাই আমি তাদের সঙ্গে তাদের মতামত অনুযায়ী চলতে থাকলাম তারা যা বলে তাই শুনি তারা যেভাবে রাখে সেভাবেই রাখি এইভাবে চলতে চলতে একদিন তাদের নয়নের মনি হয়ে উঠলাম আমি এইভাবেই আমি আমার এই পরিস্থিতিটি সামলে ছিলাম